রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অনেক আমি পড়েছি এবং অনেক শুনেওছি এবং রবীন্দ্রনাথ ঠাকুর খুব কবি কবি লেখক ছিলেন এবং সঙ্গীতে সঙ্গীতেও ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের ইস্কুলে এক তাপস স্যার সে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব কবিতা আমাকে শেখাত এবং সঙ্গীতও শেখাতেন সেইজন্য সেই স্যারটি আমি কোনো বিপদ বা থাকলেও সেই স্যারকে আমি যোগাযোগ করে সেই স্যার আমাকে বিপদ থেকে রক্ষা করে আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেও খুব সেও খুব ভক্ত ছিলেন সেইজন্য রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ছিলেন সে তাপস স্যার সে কোনো কিছুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবি লেখা সে লিখে বলে দিতেন আর এবং সেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর সে সেই সঙ্গীত অনেকজন পড়েছেন এবং সেই সঙ্গীত সব এখন অনেক উন্নত হয়ে ফেলেছেন পূর্ণ করেছেন সেই সঙ্গীত এখন দেশে বিদেশে ঘুরে ঘুরে চলছে সেই সঙ্গীত আর রবীন্দ্রনাথের কবিতায় সেই সেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর